এই এই তোমার হোটেলের দরজাগুলো ন খুলছে না তারপরে খাট আছে তা নড়ছে

ওই খুলছে না এইগুলো নড়ছে এইগুলো দেখে দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ টাকাটা কি কমিয়ে দিবা না টাকা তো কম দে দেওয়া হয় না তো আপনি এসে দেখে দিলে ভালো হয় ঠিক আছে রাখছি